হ্যালো দীপিকা বলছিলাম যে প্রজাতন্ত্র দিবস তো ছাব্বিশে জানুয়ারি তো কী প্ল্যান নেওয়া যায় একটু বললে ভালো হয় হ্যাঁ সেটা তো ছাত্ররা নিয়ে আসতে হবে তার মধ্যে যে খাওয়াদাওয়া বাচ্চারা যখন আসবে তাদের টিফিনের একটা ব্যবস্থা একটা চকলেট দিলে ভালো হয় না চকলেট টকলেট যা কিছু গেলো তাদেরকে মাঠে একটা ড্রিল করা হোক ড্রিল ট্রিল করার পরে হেড হেড স্যারের সঙ্গে কথা বলছি হেড স্যারের সঙ্গে কথা বললে ভালো হয় এই বিষয়টা নিয়ে কী করা যায় তুইও গিয়ে ঠিকঠাক সবথেকে দায়িত্বটা তোর উপরেই বেশি একটু কথা বললে ভালো হয় আমাকে তো অপশনাল রাখছে না তুই তোদের সেটার তোর থেকেই দেখা ভালো হেড স্যারের সঙ্গে তো কালকে আয় তাহলে হেড স্যারের সঙ্গে দেখা করি হেড স্যারের সঙ্গে কথা বলে যে আমরা দুই তিনজন ব্যাপারটা দেখে নিচ্ছি কী করা যায় না যায় আর ছাত্রদেরকে আটটার মধ্যে আসতে বলবো ইস্কুলে আসার পরে পতাকা উত্তোলন হবে উত্তোলন হয়ে জাতীয় সং হওয়ার পরে একটা মাঠে ড্রিল করা হোক তারপরে একটা একটা খেলা একটা ছোট মতো খেলার একটা আয়োজন করা হোক যা একটা ছোট মতো সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যেত তো অনেক চাঁদা চাঁদারও ব্যাপার আছে টাকাপয়সা তো লাগবে মাস্টাররাও তো সবকিছু দিতে পারে না ছাত্রদেরকে বলতে হবে তাই স্টুডেন্ট ওরা কী করে ক্লাস নাইন টেনের ব্যাচ দেখলেও তো ওদের এলেবেলে ব্যাচ বলে আর সম্পূর্ণ প্রোগ্রামটা ওদের থেকেই তুলে নেওয়া হোক সবথেকে বেটার মনে হবে এটাই কী মনে হয় তোমার ঠিক আছে তাহলে হেড স্যারের সঙ্গে কথা বলে নিই তাহলে তুই কথা বলে নে আমি একদিন কথা বলে নেবো